আমি আমার বাগানের গাছপালাগুলো আমি কোনো নার্সারি থেকে বা কোনো বাজার থেকে কোনো ফুল দোকান থেকে কিনে আনি আর আমার বাড়ির আশেপাশে অনেক নার্সারি রয়েছে যে নার্সারিগুলোতে বিভিন্ন রকমের ফুল গাছ ফলের গাছ কাঠের গাছ সবজি গাছ অনেক রকমের গাছ পাওয়া যায় আর আমি সেখান থেকেই খুব পছন্দ করি আমি গাছ লাগাতে তাই আমি সেখান থেকে ওই গাছের চারা কিনে আনি আর সেই ছোটো ছোটো গাছের চারাগুলোকে এনে আমি আমার বাগানে আমি সেগুলোকে জল দিয়ে মাটি দিয়ে ভালোভাবে পুঁতে আমি গাছ লাগাই আর এই গাছের উৎস এখান থেকেই শুরু হয়ে থাকে আর আমি শুধু নই আমার বাড়ির লোকও খুব গাছ লাগাতে পছন্দ করে তাই আমার বাড়ির লোক আর আমি সবাই মিলে একসাতে আমরা গাছ রোপণ করি আর আমরা গাছ লাগাতে খুব ভালোবাসি কারণ একটি গাছ একটি প্রাণ আর এই গাছ আমাদের রোজ খাবার দেয় জল দেয় এমনকি অক্সিজেন দেয় এই জন্য আমরা মনে করি যে গাছ লাগানো সবারই দরকার আর গাছ লাগানো প্রত্যেক মানুষেরই খুব উপকারিতার কাজ একটি তাই আমাদের এখানে নার্সারিতে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলিও খুব প্রয়োজনীয় বা এই নার্সারিতে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় আর এই গাছগুলি নিত্যনতুন বা দৈনন্দিনই আমাদের জীবনে খুব বিশেষভাবে প্রভাব ফেলে আর এই গাছপালা থেকে আমরা বিভিন্ন রকমের জিনিসও পাই যেমন কোনো একটা বড়ো কাঠের গাছ লাগানোর পর সেই গাছটি বড়ো হলে সেই গাছ থেকে আমরা কাঠের বিভিন্ন আসবাসপত্র তৈরি করতে পারি আবার ফুলের গাছ ফুল ফুলের গাছ লাগিয়ে আমরা ফুল থেকে আমরা ঠাকুরের পুজো করতে পারি আবার ফলের গাছ ফলের গাছ থেকে আমরা ফল খেতে পারি এতে আমাদের শরীর সুস্থ্য থাকে আমরা ভালো থাকি তাই গাছপালা আমাদের অনেকভাবেই আমাদেরকে উপকার করে আর আমাদেরকে সুস্থ্য রাখে স্বাভাবিক রাখে তাই আমি সম্ভবত বিশেষ করে আমাদের এই কাছাকাছি নার্সারি থেকেই আমি গাছপালা খুব পেয়ে থাকি আর এই ছাড়া আর উৎস আমার তেমন একটা জানা নেই আমাদের নার্সারিটাই হলো আমাদের গাছের আমাদের বাগানের গাছের সবথেকে বড়ো উৎস